পশ্চিমবঙ্গের লোকেরা তাদের অবসর সময় কাটাতে কী পছন্দ করে তা প্রথমেই যেটা বলবো খুবই হাস্যকর সেটা হচ্ছে সমালোচনা আমি এটাই বলবো আর তার চেয়ে যখন মানে সমালোচনার থেকেও আগে যেটা চলে এসছে সেটা হচ্ছে আমাদের হাতে স্মার্ট ফোন যেটার মাধ্যমে মানে তারা দেখতে পাচ্ছে যে কোথায় কী করছে না করছে যাই হোক এটা একটা জোক্সের পার্টের মধ্যে বলি এটার থেকেও আরও ভালো জিনিস রয়েছে মানে পশ্চিমবঙ্গবাসীর জন্যে সেটা হচ্ছে দুর্গা পূজা আর এ মানে বিভিন্ন রকমের পূজা বাঙালির বারো মাসে তেরো উৎসব এই উৎসব নিয়েই কিন্তু বাঙালি সারা জীবন মানে সারাটা বছর বেশ আনন্দের সাথে কাটিয়ে দেয় তো তো এই সামনেই চলে এসছে দুর্গা পূজা দুর্গা পূজা তো বাঙালির একটা সবচেয়ে বড়ো উৎসব যেটা তোমরা জানো আর তাছাড়া বিভিন্ন রকমের উৎসব রথ যাত্রা দোল যাত্রা থেকে শুরু করে গণেশ পূজা লক্ষ্মী পূজা সরস্বতী পূজা কার্তিক পূজা তারপর আর কতোই না পূজা রয়েছে আর কালী পুজো তো মানে দীপাবলিটা যেভাবে কাটে মানে পুরো চারদিক আলোয় আলো মানে কলকাতাবাসী থেকে শুরু করে বিভিন্ন গ্রামে গঞ্জে সব জায়গাতে চারিদিকে শুধু আলোর ছটা ঘুরে বেড়ায় তো আমাদের পশ্চিমবঙ্গবাসী কিন্তু লোকেরা সব তাদের অবসর সময়ে বলতেই পারি আমি যে ওই যে বারো মাসে তেরো পার্বণ বললাম তো পার্বণের মধ্য দিয়েই উৎসবের মধ্য দিয়ে কিন্তু কাটাতে বেশি পছন্দ করে